স্বাস্থ্য সেবা হলো খুব ভালোও নয় খুব খারাপও নয় নয় খারাপও নয় ওই জন্য ও বয়েস্কদের বয়স্করা বয়স্করা হসপিটাল যখন লাইন দিয়ে দাঁড়ায় তাদের খুব অসুবিধা বা কষ্ট হয় ওই জন্য তাদের বয়স্কদের জন্য আলাদা সুযোগ এবং সুবিধা দেওয়া নেয় নেওয়া হয় ওই জন্য বয়স্কদের যেমন যেমন বয়স্ক ভাতা বা ব্যথা ব্যাত বার্ধক্য ভাতা পাও পায় হচ্ছে যা যাদের যারা যায় যারা ঘর থেকে তাড়িয়ে দেয় মা বাবাকে বয়স্কদের জন্য বৃদ্ধাশ্রম সরকার থেকে করে দেওয়া হয়েছে কারণ ওন সেইখানে যেমন তারা খুব সুন্দরভাবে বসবাস বা খাওয়া দাওয়ার জন্য ও সরকার খুব পরিশ্রম করে করে দিয়েছে যেমন বি বৃদ্ধদের জন্য বৃদ্ধাশ্রম করে দিয়েছেন এই জন্য বৃদ্ধাশ্রম যাদের দিকে তাড়িয়ে দিয়েছে তাদের জন্য বৃদ্ধাশ্রমে যাওয়া উচিত এই জন্যই বৃদ্ধাশ্রম তৈরি করে ফেলেছে